সংবাদপত্র বলতে গেলে কী বাংলা হিন্দি ইংরেজি তিন ভাষাকেই সংবাদপত্র প্রচুর পরিমাণে রয়েছে তার মধ্যে প্রধান কিছু সংবাদপত্র বলতে গেলে খবরের কাগজ যদি বলা হয় সর্বপ্রথমে আসবে আনন্দবাজার পত্রিকা বর্তমান উত্তরবঙ্গ সংবাদ আজকাল প্রতিদিন আর টি ভি চ্যানেল যদি হয় নিউজ চ্যানেল তাহলে জি চব্বিশ ঘণ্টা এ বি পি আনন্দ ই টি ভি এই সমস্ত বাংলা নিউজ চ্যানেলগুলো রয়েছে এবং তাদের মধ্যে থেকে প্রথমত প্রথম আমার পছন্দের যেটা চ্যানেল সেটা হচ্ছে জি চব্বিশ ঘণ্টা আর সংবাদপত্রের মধ্যে প্রথম পছন্দ আনন্দবাজার এবং উত্তরবঙ্গ সংবাদ তার পেছনে একটাই কারণ উত্তরবঙ্গ সংবাদে আমাদের পারিপার্শ্বিক সমস্ত খবরগুলো আমরা পেয়ে থাকি এবং সেটাতে আমি নিজেও কাজ করি আর পাশাপাশি জি চব্বিশ ঘণ্টাটা আমি নিজেও কাজ করি এবং তাতে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমগ্র দেশের সঠিক তথ্যটা সবসময় সামনে চলে আসে এবং জানা যায় মূলত এই সব কারণেই এতগুলো বাংলা সংবাদপত্রের মধ্যে থেকে মাত্র দুটোকে পছন্দ করি আর এত বাংলা চ্যানেলগুলোর মধ্যে থেকে মাত্র একটা বাংলা নিউজ চ্যানেলকে পছন্দ আমি করি